আমার ব সবচেয়ে বড়ো শক্তি আমার সবচেয়ে বড়ো শক্তি হলো আমার আমি বাড়িতেই সব কাজই করি আরও করি বাবা হয়তো কোনো কাজটা পারছে না বাবার সাথে একটু হাতে হাত লাগিয়ে দেওয়া আর মা যখন পারে না মায়ের কাজটা তেমন পারি না কারণ বাবারটাই পারি বাবা কোনো কাজে হয়তো আটকে গিয়েছে বাবা একা পারছে না আমি একটু হাতে হাত লাগিয়ে দিলাম আর মা মায়ের হলে মায়েরও করি খুব কম আমি যে কোনো কাজ করার সময় হোক সেটা কঠিন বা সহজ পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে করার চেষ্টা করি তখন দেখা যায় কঠিনটি আরও সহজ হয়ে যায় আর সবাইকে আরো অন্যান্য কাজে পথ দেখিয়ে দেখিয়ে দেয় প্রত্যেকটা মানুষ মানুষের কিছু দুর্বল পয়েন্ট থাকে খুঁজে খুঁজে সেইগুলো সেইগুলো না করে বা হাতে হাত দিয়ে হাতে হাত দিয়ে বা আঘাত না হোক করুণার চোখে সেইগুলি গোপনে রেখে ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাই হলো আমাদের প্রধান দুর্বলতা এই জন্য অনেক সময় আমাকে এ তিরস্কার এ করা হয় এবং আমার ব্যক্তিক ও পরিবারিক কিছু শক্তি ক্ষতিতেও হ্যা ক্ষতিতেও হয় এরপর আমি যেইদিকে কি যেইদিকেই কিছু করি না কেনো এর উপর ও মনোবল নিয়ে কার্য ও সা ধাতে থাকি থাকি যে কোনো কাজ করি না কেনো সব কাজেই মোটামোটি আমি আমি মনে করি যে আমি হ্যাঁ আমি পারবো এইটা ভেবেই আমি করি